হ্যাঁ বলুন হ্যাঁ খুলেছি হ্যাঁ খোলা থাকবে আমার দোকান নটা পর্যন্ত খোলা থাকবে যেমন নেবেন আপনি এই তিন থেকে স্টার্ট দুই আছে যেমন নেবেন হ্যাঁ পাওয়া যাবে সবরকমই পাওয়া যাবে বাচ্চা থেকে বুড়ো সবারই জুতো পাওয়া যাবে এখানে হ্যাঁ আমার একটু আগে দোকানটা বন্ধ ছিল আমি এইমাত্র খুললাম আপনি চাইলে এখন আসতে পারেন এখন দোকান খালি আছে চাইলে আসতেই পারেন হ্যাঁ হ্যাঁ আপনি তাই আসুন সাড়ে আটটার দিক করে তখনও দোকান বন্ধ করার সময় তো একটু ফাঁকা থাকবে আপনি আসতেই পারেন হ্যাঁ সব রকমই পাবেন ভালো কোয়ালিটির আছে নরম আপনি দেখে নেবেন না যেরকম চাইছেন সেরকমই পাবেন এবার দেখুন সব কথা তো বলা যাবে না আপনাকে এসে দেখতে হবে যে কীরকম কী আপনি তো পাঁচটা দেখেই তারপর নেবেন না তাহলে আপনাকে সেখানে দেখতে হবে দেখে আপনাকে নিতে হবে হ্যাঁ হ্যাঁ আমার দোকানে বাচ্চা থেকে বুড়ো সবার পাওয়া যায় আপনি আসবেন এসে দেখে নেবেন হ্যাঁ হ্যাঁ আপনি আসুন আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো যেহেতু আপনি আরেকবার এসেছিলেন তাই আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো আসুন হ্যাঁ আমার দোকানে আরও দুজন কর্মচারী আছে আমি না পারলেও আপনাকে তারা ঠিক জুতো দেখিয়ে দেবে আপনি যেরকম চাইছেন হ্যাঁ আপনি তো আগে নিয়েছেন দেখেছেন তো আমাদের দোকান কোয়ালিটির জুতো কেমন আর আপনি সবকিছুই দেখেছেন তাহলে এবার আপনি একটু হ্যাঁ ঠিক আছে